বাইক চালক হিসেবে যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমাকে জানতে হবে আমি যখন গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছি আমার নিয়মমাফিক সরকারি নিয়মমাফিক আমার মাথায় হেলমেটটা আছে কি না তার সাথে গাড়িতে আমার বা আমার নিজের কাছেই সমস্ত কিছু এভিডেন্স মানে গাড়ির কাগজপত্র নিজের ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু সব সময়ের জন্য আমাকে রাখতে হবে কারণ ট্রাফিকের কখনো যদি আমাকে আটকে দেয় বা ধরে তাহলে পরে আমি যদি সঠিকভাবে সেই কাগজগুলো তাদেরকে লাগাতে না পারি তাহলে কিন্তু তারা আমাকে আর একটিও এগোতে দেবে না তার সাথে আমাকেও সাজা পেতে হবে গাড়িটাকেও তারা আটকে দেবে সেই জন্য এই জিনিসগুলো সব সময়ের জন্য কাছে রাখতে হবে যখন বাইক নিয়ে রাস্তায় বেরোনো হয় হ্যাঁ তাছাড়া কিছু কিছু জায়গায় সমস্যা তো তৈরি হয় যেমন হয়তো বিশাল একটা ট্রাফিকে জ্যাম পড়ে গেল জ্যাম থাকলে কী হয় তখন আমরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি যেহেতু আমাদের গাড়ির প্যাসেজটা খুব সরু রাস্তাতে যাওয়া করা যায় তখন কী হয় আমরা ওই সরু প্যাসেজগুলো খুঁজে সেই জায়গার দিকে আস্তে আস্তে করে পার করার চেষ্টা করি অনেক সময় দেখা যায় ট্রাফিক পুলিশ আর সেখানে আটকে দেয় হ্যাঁ কিন্তু সেটা নিয়েও বাদ বিধান রাচুটা হয় মাঝে মধ্যেই হয় না বলা ভুল হ্যাঁ সেটাকে ওভারকম করে তবু আমাদের বেরিয়ে যেতে হয় কিন্তু সেইগুলো ওভারকাম করতে গেলে আমাকে ওই বাইকের সমস্ত ব্যাপার এবং নিজের লাইসেন্সটা কিন্তু অবশ্যই সাথে রাখতে হয় সুতরাং এইগুলো মেনটেন করে চললে পারে আর তাছাড়া রাস্তা রাস্তা এলোমেলো ভাঙাচোড়া এদিক উদিক অনেক কিছুই থাকে আর সেটাকে দেখে শুনে চলতে হবে ড্রাইভার আমি যখন বাইক চালাচ্ছি আমি বাইকের একজন ড্রাইভার ড্রাইভারকে রাস্তা চলতে গেলে ড্রাইভ করতে গেলে সব কিছু তাকে দেখে সেইভাবেভাবে কন্ট্রোল করে চালাতে হয় সরু রাস্তা থাকলে সরু মতো যেতে হবে লোকজন থাকলে তাদেরকে সাইড দিয়ে যেতে হবে হ্যাঁ তাছাড়াও বন্যপ্রাণী কী আর আমাদের বন্যপ্রাণীর মধ্যে অনেক বন্য প্রাণী আছে যেগুলো ধরুন দূরে আমরা যদি কোথাও যাই হয়তো দেখা গেলো পুরো ফরেস্ট পড়লো ফরেস্ট পার্ক দিয়ে আমরা যাচ্ছি সেখান থেকে হয়তো ওই শেয়াল লাফ দিয়ে বেরিয়ে চলে আসলো বা ওখান থেকে ওই আমরা যাতে শুকর বলি সেই শুকররাও এই এই রাস্তায় এই পাড়া পাড়া পাড়ে হচ্ছে দেখা যায় সেগুলোকে একটু সব কন্ট্রোল করে দেখে চলতে হয় কারণ তাদের সাথে ধাক্কা লাগলে আমার ওটা দুর্গ করতে পারে তাদেরও প্রাণী আনি হতে পারে সেই জন্য এইগুলো আমাদের দেখে শুনে চলতে হয় রাস্তাঘাটে ঠিক আছে